হ্যালো আমি কি ওলা ক্যাবের কাস্টোমার কেয়ারের সাথে কথা বলছি হ্যাঁ ম্যাম আমি কাল একটি ক্যাব বুক করি আসানসোল টু দুর্গাপুর যাওয়ার জন্য আমি এই বুকিংয়ের জন্য সাড়ে তিনশো টাকা অনলাইনের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্ট করে থাকি কিন্তু ঘটনাক্রমে আমার যাত্রা ক্যানসেল হয়ে যায় এর ফলে আমি আমার অ্যাডভান্স বুকিং যেটা আমি ক্যাব বুক করেছিলাম সেটি ক্যানসেল করে থাকি কিন্তু সম সময়ে আমি কোনো রিফান্ড পাই নি এই কারণে আমি আপনাদের কাস্টোমার কেয়ারের কাছে আমার এই সমস্যাটির বলছি যে আমি আমার সেই সাড়ে তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্টটি ফেরত পেতে পারি তার জন্য আমি এই আমার ফোন পে বা গুগল পে যে কোনো ইউপিআই আইডি আপনাদের প্রদান করছি বা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যদি বলেন আমার ব্যাংক অ্যাকাউন্টে সেটি ট্রান্সফার করতে পারবেন তাহলে আমি আমার ব্যাংকের যাবতীয় তথ্য আপনাদের দিতে পারি আমি আমার অ্যাডভান্সের অ্যামাউন্টটি পাওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি আমাকে সাহায্য করুন